হ্যালো হ্যাঁ দাদা আমি আপনার কাছে একটা কথা ইয়ে করছি রাখছি আমাদের গ্রামের তো অবস্থা আপনি জানেন তো গ্রামে তো কোনও বিয়ে থা অনুষ্ঠান লাগলে প্যান্ডেল করলে বুঝতেই পারছেন প্যান্ডেল ঝড়ে উড়ে যায় এই রিসেন্ট একটা দেখলেন প্যান্ডেল কেমন আগুন লেগে গেল তো সেটা তো আমাদের মানে গ্রামের তো ক্ষতি হচ্ছে না তো আমরা যদি একটা গ্রামে কমিউনিটি হল করি তাহলে ওটা কেমন হবে তো যদি ধরুন ওটা ঢালাই হোক বা যে নতুন যে অ্যাজবেস্টারগুলো এসছে সেগুলো দিয়ে যদি করি তো কেমন হবে তো আপনার আপনি বলুন একটু খালি জায়গা বলতে ওই যে কালীবাড়িটা আছে আমাদের কালীবাড়ির ঠিক মাঝখানে অনেকটা ফাঁকা আমাদের সরকারি জায়গা আছে তো ওই জায়গাটাতে করলে কেমন হয় ওই যে মাঝখানে একটি গ্রামের মাঝখানে যে কালীবাড়িটা ঠিক ওই জায়গাতে ওই জায়গাতে ওটা করলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা

হুম হুম হুম হ্যাঁ খারাপ হবে না খরচপাতিও কেমন হবে সেটারও একটা ব্যাপার আছে তাও হ্যাঁ তার তারপরে এক

বাহ তাও তাও ধরো এখানে একটা আমাদের খাওয়ারের ব্যবস্থা করতে হবে একটা স্টোর রুম করতে হবে বিয়ের যদি হয় বিয়ের যে অনুষ্ঠানটা সেরকম একটা জায়গা করতে হবে মানে বেশ বড়সড় করে জায়গা নিয়ে আমাদের করতে হবে মানে যেমন তেমনভাবে করলে চলবে না তাই না জিনিসটা যেটা করব আর ঢালাই করতেও বা কত খরচা হবে ইঁট বালি এসব কত কী লাগবে সেগুলো সমস্ত দেখতে হবে আর আর ওই জায়গাটা তো ভালোই হয়েছে কারণ ওটা সরকারি জায়গা যেহেতু কালীবাড়িটার পাশে ওই জায়গাটা সরকারি জায়গা তো ওটাই আমার আরকি বলার ছিল যে আমি গ্রামের লোকের সঙ্গেও আলোচনা করছিলাম সবাই কিন্তু এটা চাইছে এটা কিন্তু গ্রাম থেকে সবাই চাইছে তো ঠিক আছে

কবে কবে আসতে পারবেন সেটা একটু বলবেন

আচ্ছ আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি টাইমে আমি টাইমে পৌঁছে যাব আমার ঠিক সময় মতন আমি ওই জায়গায় পৌঁছে যাব কোন চিন্তা নেই ঠিক আছে এই মুহূর্তে তো বলতে পারছিনা তবে আমাকে দেখতে হবে আছে তো পয়সাওয়ালা অনেকে তবে তাদের কাছে যদি কিছু বলে দু পাঁচ হাজার দশ হাজার যদি কোনোভাবে তোলা যায় দেখছি ওটা ওটা এই মুহূর্তে আমি কথা দিতে পারছিনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম তারপরে কিছু

ঠিক আছে আমি ওদের সঙ্গে ওদের সঙ্গে কথা বলছি ওদের প্রত্যেকের সঙ্গে আছেন তো চ্যাটার্জ্জীবাবু ওইদিকে ঘোষবাবু মণ্ডলদারা আছেন তো অনেকেই এবার দেখা যাক কে কতটা কী সাহায্য করে না করে কীভাবে এগিয়ে আসেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে আগুন লেগে প্যান্ডেলটা পুড়ে গেল সেদিন তারপর ঝড়বৃষ্টি হয় কন্টিনিউ ভেঙে পড়ে এতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে হলটা হলে আমাদেরই সুবিধা গ্রামের প্রত্যেকটা মানুষের সুবিধা বিয়ে থা অনুষ্ঠান হুম করতে পারব হ্যাঁ হ্যাঁ আমাদের যে সমস্ত পঞ্চায়েত মিটিংগুলো হ্যাঁ হ্যাঁ না ওটা কিন্তু আবার টাইমের ব্যাপারটা আছে করতে গেলে কারণ অনুষ্ঠান হয়ে গেলে তখন আবার দুদিন ছুটি রাখতে হবে আমাকে সেগুলো একটু ভেবে হুম হুম হুম সেভাবে ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যানটাও করাতে হবে কারণ আমাকে মেশিনগুলো সেইভাবে ঘরে ভরতে হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম হুম ঠিক আছে ঠিক আছে রাখ আপনি যে বললেন পরশু আচ্ছা তাহলে মিটিংটা তারপর পরশ তাহলে পরশু পরশু পরশু আপনি আসুন এসে তারপরে দেখে তারপরে পরশু দিনই ডিসিশন নেব যে কবে মিটিংটা ডাকবো আমি এইদিকে দেখে নিই আমার কী কাজ আছে না আছে আপনিও দেখে নিন আপনার কী কাজ আছে না আছে তারপরে নাহলে মিটিংটা ডাকবো ঠিক আছে নিশ্চয়ই বাথরুম টাথরুম সব করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গেস্টের গেস্ট গেস্ট স্টেজ করতে হবে খাবারের ব্যবস্থা করতে হবে খাবারের যে জায়গাটা মোটামুটি শ একশো লোক যেন ওখানে বসে খেতে যে প্ল্যাটফর্মটা একশো লোক যেন ওখানে বসে খেতে পারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রান্নার যে ব্যবস্থা জলের ব্যবস্থা করতে হবে হ্যাঁ হ্যাঁ ওপরে দিতে হবে জলের ব্যবস্থাটা ঠিক আছে খরচাটাও সরকার থেকে কতটা কি হচ্ছে দেখি তারপরে তো গ্রামের ওখান থেকে কিছু দেখছি ওটা কি করা যায় হ্যাঁ সাপোর্ট তো দেখছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উদ্যোগ নিচ্ছি হ্যাঁ ভালো লাগল আমারও ঠিক আছে রাখছি